পাঁচটি সংখ্যা হলো পনেরো হাজার একশো বাহান্ন পঁয়ত্রিশ হাজার তিনশো বাষট্টি তিন হাজার দুশো তেইশ চল্লিশ হাজার চারশো সাতচল্লিশ কুড়ি হাজার দুশো পাঁচ